আমার একটা কুসংস্কার মনে আছে যে এক শালিক দেখলে দিনটা খারাপ যায় দু শালিক দেখলে দিন ভালো যায় আর একটা কুসংস্কার যদি সকালবেলা বাড়ির ওখানে যদি ডাকা ডাকি করে সংবাদ তো এই কুসংস্কার গুলোকে আমি মানি না